হ্যাঁ অবশ্যই আমার একটা বন্ধুর জন্য একটা পরামর্শ আমি দিতে চাই কারণ সে তার ছোটোবেলা থেকেই খুব শখ যে এ তার সমুদ্রের ওপরে খেলা সমুদ্রের ঢেউয়ের সাথে খেলা তার খুবই একটা নেশার জিনিস তো সে এই নিয়ে কিছু দিন হচ্ছে যে সে সার্ফ শিখছে এবং তার এই উত্তেজনার বশে সে যেন কোনো ভুল না করে বসে সেই জন্য আমি তাকে পরামর্শ দিতে চাই যে সে আগে যেন ভালোভাবে এটা প্র্যাকটিস করে নিজের নিয়ন্ত্রণে যেন রাখতে পারে সেইভাবে ভালোভাবে প্র্যাকটিস করার পরেই যেন সমুদ্রে গিয়ে তার অভ্যাস এবং তার খেলাটা করে কারণ এটা যদি ভালোভাবে সে অভ্যাসটা না করে তার উত্তেজনার বশে সে যদি ওই সমুদ্রের মধ্যে চলে যায় তাহলে একটা বড় দুর্ঘটনা ঘটতেই পারে এর ফলে যেটা হবে যে খুব দুঃখজনক ব্যাপার কোনো পরিস্থিতি যাতে না আসে সেই জন্য তাকে বলতে চাই যে সে আগে ওটা নিয়ে ভালোভাবে ব্যবহার করে তা নিজের নিয়ন্ত্রণে রেখে সেটা যেন চালনা করতে পারে এবং নিজের কোনো ক্ষতি না হয় সেই দিকে যেন নিজে যত্ন থাকে এবং নিজেকে যেন নিয়ন্ত্রণ রাখতে পারে তারপর সে সমুদ্রে গিয়ে তার খেলা তার শখ ইইত্যাদি যেন পূরণ করে এই নিয়ে তাকে বলতে চাই যে তার সব কিছু যেন সে ব্যালেন্স রাখে এবং নিজের মধ্যে নিয়ন্ত্রণ রাখে ভালোভাবে কয়েকদিন শিখে তার পরে যেন সমুদ্রে গিয়ে সে তার খেলা এবং তার শখ পূরণ করে